কিছু স্থানীয় শিল্প ব্যবস্থা বর্ধমান জেলায় অর্থনৈতিকের জন্য গুরুত্বপূর্ণ যেমন শিল বড়ো শিল্পগুলির মধ্যে হচ্ছে ইসকো কারখানা কয়লাখনি আর ছোটোখাটোর মধ্যে রয়েছে শপিং মল এবং ছোটোখাটো নানান রকম ব্যবস্থা আছে এখানকার প্রচুর মানুষ এই ব্যবস্থাগুলির উপর নির্ভরশীল তারা বিগত অনেক বছর ধরে এই কাজগুলির উপরও যুক্ত রয়েছে এবং পশ্চিম বর্ধমানে অর্থনৈতিক ব্যবস্থাও রয়েছে সময়ের সাথে সাথে এই শিল্প ব্যবস্থাগুলি যেভাবে বিকশিত হয়েছে সেগুলি হলো এ এখন ইসকো কারখানা অনেক রকমের মেশিন আনা হয়েছে যেগুলির মধ্য দিয়ে আমাদের অনেক তাড়াতাড়ি কাজ করতে সুবিধা হয় এবং প্রচুর মানুষ এই কারখানাতে কাজ করে এখানে কয়লা খনিও খুবই উন্নত প্রচুর মানুষের কর্মক্ষেত কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান জন্য ব্যবস্থা রয়েছে এবং উপকৃত হয়েছে এখানে মন্দির ঘাগর বুড়ী মন্দিরও রয়েছে এই ঘাগর বুড়ী মন্দিরে যানবাহনের আগে যানবাহনের ব্যবস্থা খুবই ভালো ছিলো না সুবিধা ছিলো না এখন খুবই যানবাহনের সুযোগ সুবিধা হয়েছে এই মন্দির যেতে গেলে আগে আমাদের বাড়ি থেকে ফুল প্র প্রসাদ কিনে নিয়ে যেতে হতো এখন আমাদের ওই মন্দিরের সামনেই দোকান করা হয়েছে সেই জন্য ওইখানে গেলে আমরা ওইখান থেকেই সব জিনিস কা পেয়ে যাই এবং ওইখানে জ জলেরও ব্যবস্থা আগে প্রচুর ছিল না এখন জল জলের ব্যবস্থা হয়েছে এবং আগে ছাউনির ই ব্যবস্থা ছিল না এখন ওইখানে ছাউনির ব্যবস্থা হয়েছে রেস্ট করার জন্য এইভাবে শিল্পগুলি পশ্চিম বর্ধমান শিল্প ব্যবস্থাগুলি পশ্চিম বর্ধমান আমাদের পশ্চিম বর্ধমান জেলায় অর্থনৈতিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ